হ্যালো আচ্ছা বলছি যে আমি সুন্দরবনে বেড়াতে যেতে চাই আমি আর আমার কয়েকটা বন্ধু সে জন্যেই আপনি আমি আর কি আপনার কাছে ফোন করেছি যে কেমন কী ফেসিলিটিস পাওয়া যাবে আপনি কোথায় কী ঘুরে টুরে দেখাবেন একবার যদি জানতে পারি সেটা ভালো হয় এটা সুবিধা হয় আর কি আচ্ছা বলছি যে শুনেছি নাকি অনেক সময় ট্যুরিস্টদের উপরে বাঘ কিংবা কুমির হামলা করে দেয় এ ব্যাপারটা শুনে তো ভয় লাগছে তো এরকম কোনো ব্যাপার কিছু সেরকম হলে বলুন বন্ধুরা ভয় পাচ্ছিল

আচ্ছা বলছি কীসে করে ঘোরাবেন

আচ্ছা বলছি যে আপনাদের ওখানে ওই যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা নিশ্চয়ই আছে তো নদীর ভালো টাটকা মাছের ব্যবস্থা কি করা যাবে মানে সুবিধে আছে আচ্ছা আচ্ছা শুনে ভালো লাগল হুম ঠিক আছে তাহলে ঠিক আছে আপনার সঙ্গে দেখা হবে পরের ঠিক আছে ও কে ধন্যবাদ